আমাদের স্থানীয় মানুষ তারা সোশ্যাল মিডিয়া সবাই মোটামুটি অ্যাক্টিভ থাকে শিক্ষিত অশিক্ষিত সবাই তো সোশ্যাল মিডিয়ার সুবাদে তারা ইনফরমেশন তথ্য এইসব পেয়ে থাকে আমাদের এলাকার খবর স্থানীয় খবর কোথাও কিছু অ্যাক্সিডেন্ট কোনও ঝামেলা বা এলাকার কোনও আবহাওয়ার খবর সমস্ত কিছু ওই সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই পায় সোশ্যাল মিডিয়ার থেকেই বিভিন্ন চ্যানেলও আছে খবরের চ্যানেল যেমন গলসি বার্তা বর্ধমান বার্তা বর্ধমান টাইমস তারপরে সুপার টাইমস এইরকমভাবে তারপরে হচ্ছে বর্ধমান ভূমি এইরকম অনেক চ্যানেল আছে সেই চ্যানেলগুলো আমাদের লোকাল অ্যালা আমাদের এলাকার খবর সম্প্রচার করে এবং শিক্ষিত অশিক্ষিত সবাই সেই তথ্য জানতে পারে সেই তথ্য জেনে সেই তথ্য মোতাবেক তারা আব নিজেদেরকে কানেক্টেড নিজেদেরকে সংযোগিত রাখে আর কী এই জিনিসগুলো হয় আমাদের তাছাড়াও যে অনেক খবরের চ্যানেল আছে খবরের পেপার আছে নিউজ সংবাদপাত পত্র আর কী সেখানে আনন্দ বার্তা তারপরে আপনার বর্ধমান বার্তা গলসি বার্তা এরকমভাবে সেগুলো প্রতিদিনই বের হয় ডেইলি এগুলো আর তার সাথে আবার বর্ধমান দুপুরের দিকেও একটা বের হয় এইভাবে আমাদের মানুষ সবাই জানতে পারে যে কোথায় কী করা যায় বিশেষ করে রাজনৈতিক খবর রাজনৈতিক খবরগুলো মানুষ জানতে পারে যে এই রাজনীতি কোর চলছে এইভাবে আমাদেরকে বলা উচিত এইভাবে আমাদেরকে করা উচিত সেই রাজনৈতিক খবরগুলো থেকে তারা নিজেদেরকে সচেতন করতে পারে তো মিডিয়ার একটা গুরুত্ব আমাদের এলাকায় ভালোই আছে